আপনি কি পশ্চিমবঙ্গের পরিবহন যোগাযোগ ব্যবস্থার ভূগোলের ভূমিকা ব্যাখ্যা করতে পারেন রেলপথ সড়কপথ বন্দরে এবং বহনবন্দরের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ভারতের বাকি অংশ এবং বিশ্বের বাকি অংশের সাথে চমৎকার সংযোগ প্রদান করে রেলপথ প্রথমত রেলপথের কথা বলতে আমাদের দূরে পরিবহন করতে রেলপথে সাহায্য করে এবং রেলপথে আমরা অনেক সময় মাল পরিবহন করতে দেখতে পাই নানা রকম বিভিন্ন দেশে মাল পরিবহন হয় ভারতবর্ষ থেকে এবং ভারতবর্ষেই সব থেকে বিশ্বের বড়ো রেলপথ আসে এবং রেলপথে যাতায়াত সময় আমাদের অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয় যেমন রেলপথে সব সময় ভিড় এবং আরও অনেক সমস্যা থাকে যেগুলো আমরা মানিয়ে নিয়েও রেলপথে যাওয়া আসা করি এবং রেলপথে আমাদের দূর দূরান্তের সংযোগ এবং পরিবহনের সাহায্য করে এবং সড়কপথ বলতে যেমন আমরা কোথাও যাবো যেমন অটো রিক্সা করে যেমন অটো রিক্সা করে যেতে গেলে ওইরকম ট্রাফিক জ্যাম আরও অনেক কিছু থাকে তাতেও আমাদের যাতায়াতের অসুবিধে হয় এবং যাতায়াত ধীর সুস্থভাবে হয় না তেমন আমাদের যাতায়াত করতে গেলে অসুবিধাও খুব বেশিটাই হয় এবং রেলপথে যাতায়াত করতে গেলে আমাদের সময় সাশ্রয় এবং খরচও কম হয় এবং সড়কপথে যেতে গেলে খরচটা বেশি হয় এবং বহন বন্দরেে যেতে গেলেও খরচটা বেশিই হয় এবং দিল্লি আমাদের বিমান বন্দর চেন্নাই বিমান বন্দর এখান থেকে আরও নানা বিশ্বে এবং দেশে বিমান বন্দরেে যাতায়াত করে লোকজন যেমন বিমানবন্দরে যাতায়াতের সময় খরচটা একটু বেশি হয় এবং রেলপথে যাতায়াতের সময় খরচটা কম হয় কিন্তু রেলপথে যাওয়ার সময় আমাদের অনেকটা অসুবিধাই হয় যেমন ভিড় থাকে তেমন বিহন মন্দে যাতায়াতের সময় অতটা অসুবিধা হয় না খরচটা বেশি হলেও আমাদের শান্তিতেই ভ্রমণটা হয়ে যায় তেমন পশ্চিমবঙ্গের বাকি অংশে যাতায়াতের এখন পরিবহন ব্যবস্থা খুবই কঠিন হয়ে যাচ্ছে পর পর যেমন রাস্তাঘাটে দূষণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে গাড়ি চলাচলের জন্য তেমন যাতাত সময় আমাদের খুব দ্রুতই যাতায়াতটা হয়ে যাচ্ছে